কে বলছেন হ্যাঁ বলছি বলুন শর্ট হয়ে গেছে সে কী ও টাইট ফিটিংস হচ্ছে হুম সেটাই বলছি প্রচুর টাইট হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে কি মাপটা কি ভুল নেওয়া হয়েছে তাহলে ঠিক এক কাজ করুন না আপনি এক দিন সময় করে আপনার ছেলেকেও নিয়ে চলে আসুন আর শার্টটাও নিয়ে আসুন হ্যাঁ আমি তো অনেকটা করে মুড়ে রেখেছি যদি আপনার ওটা খুলে আমি করে দেবো ঠিক আছে হুম তবে এর জন্য আপনাকে হ্যাঁ এর জন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না হয়তো কোনোরকম ভুলভাল হয়ে গেছে কাটার ক্ষেত্রে বা কিছু বা বেশি আমি মুড়ে দিয়েছি অনেকের তো করছে ধরুন তাড়াহুড়ো করেও ডেলিভারি দিতে হচ্ছে সেই কারণে হয়তো হয়ে যেতে পারে ঠিক আছে মনে কিছু করবেন না আপনি নিয়ে আসুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পকেট হয়তো ওই কাপড়টা দেখব আমি চেষ্টা করে খুঁজে পাই কি না আর যদি না পাওয়া যায় একটা ডিজাইনের মতো হয়ে যাবে একটা আমি পকেট একটা করে দেবো ঠিক আছে আপনি তাহলে নিয়ে আসুন এক দিন আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ